এক হাজার একশো বারো দু হাজার চারশো আঠাশ চার হাজার আটশো ছাব্বিশ পাঁচ হাজার একশো আঠাশ ছ হাজার একশো তিরিশ